আমার জেলার স্বাস্থ্যসেবা উন্নত করার জন্য প্রথম কথা বলবো আমাদের পুরুলিয়ার যে দেবেন মাহাতো সদর হাসপাতাল রয়েছে সেই হাসপাতালের আশেপাশের অবস্থা কিন্তু খুব খারাপ চতুর্দিকে ভীষণ ভাবে নোংরা জমে আছে আমাদের যে মিউনিসিপালিটি কর্পোরেশন সেখান থেকে ঠিকভাবে পরিষ্কার করার কোনো ব্যবস্থাই নেওয়া হয়নি আমার মনে হয় সব থেকে প্রথমে মিউনিসিপালিটির এই দিকটার উপরে নজর দেওয়া প্রয়োজন যে চারিদিকে যে নোংরা আবর্জনা জমে রয়েছে সেগুলোকে কিন্তু সঠিকভাবে পরিষ্কার করা উচিত এছাড়া স্বাস্থ্যসেবা বলতে গেলে আমাদের পুরুলিয়ার দেবেন মাহাতো সদর হাসপাতাল এবং যে হাতারাতে মাল্টিস্পেশালটি সদর হাসপাতাল তৈরি হয়েছে সেখানে কাজ স্বাস্থ্যসেবার যে কাজ সেটা কিন্তু খুব দারুণভাবে চলছে এছাড়াও আর পরিবর্তনের কথা বলতে হলে পরিবর্তন কিছুই করতে হবে না শুধু স্বাস্থ্য সেবাটাকে ভালো রাখতে গেলে আমাদের যে চারিপাশে নোংরা আবর্জনা সেই দিকটাতে নজর রেখে সেইদিকের অবস্থাটাকে সেইদিকের পারিপার্শ্বিক বিষয়গুলির দিকে পরিষ্কারের ধ্যান দিতে হবে